আমার রাজ্যের কৃষকদের অবস্থা সত্যিই খুবই শোচনীয় কেননা এখন ঋতু পরিবর্তনের ফলে নানা ধরনের ঋতু বৈচিত্রের জন্য শীতের সময়ে বর্ষা এবং বর্ষার সময়ও বর্ষা আবার গ্রীষ্মের সময়ও বর্ষা প্রত্যেক ঋতুতেই নানা ধরনের পার্থক্য দেখা গেছে এই কারণে ফসলেরও নানান অসুবিধা দেখা যাচ্ছে যে জমিতে যতটা পরিমাণ ফসল ফলতো এখন ঠিক সেই জমিতে তার থেকে কম পরিমাণ ফসল ফলে এবং জমিতে প্রচুর পরিমাণে বীজের খরচ চাষের নানা ধরনের যন্ত্রপাতির খরচ এমনকি জলেরও খরচ এই সমস্ত খরচ বহন করে যখন ফসল ফলিয়ে চাষি ফসল বিক্রি করে তখন ফসল বিক্রি করার পর তারা তাদের ন্যায্য পরিশ্রমের মূল্য পায় না এর ফলে তাদের নানা ধরনের টানাটানি এসে যায় সংসার চালাতে অসুবিধা হয় কত কৃষক মারা যায় মিডিয়ায় কিছু কিছু খবর দেয় যেটা সত্যি ঠিকই কিন্তু আবার কিছু কিছু খবর দেয় সেটাও মিথ্যে সব পুরো ঘটনা সত্যি দিয়ে হয় না মিডিয়ার যদি আর একটু কৃষকদের সম্পর্কে কথা বা ঘটনা দিয়ে সত্যতা দেখাতো বা কৃষকদের যে করুণ অবস্থা সেটা সবার সামনে তুলে ধরতে পারতো তাহলে অনেক সুবিধা হতো অনেক অনেক কৃষক লোন নিয়ে কৃষককে কৃষির কাজ করছে এবং সেই ফসল না বিক্রি করতে পেরে কৃষি লোনও মেটাতে পারছে না এর ফলে কত কৃষক যে অকালে প্রাণ হারাচ্ছে তার কথাও কি বলবো এই সমস্ত কৃষকদের অবস্থা বলার মতো নয় তাই কৃষকদের দেখে খুব দয়া হয় বা করুণা হয় মনে হয় ওরা এত কষ্ট করছে ভগবান তবুও ওদেরকে ঠিক করে একটু ফসল পয়সাও দিচ্ছে না বা রোজগারও পাচ্ছে না যার থেকে রোজগার না পাচ্ছে তাতে তাদের সংসারও চলছে না সংসারে অভাব হচ্ছে ফলে প্রত্যেক মানুষ আর কৃষিকাজটাকে তাদের পেশা হিসাবে বেছে নিতে চাইছে না